সাম্প্রদায়িক পাতা বা পত্রিকার পাঠকদের জন্য সংবাদপত্রের একটি বিশেষ অংশ সাম্প্রদায়িক আমি কী কী পছন্দ করি বলতে আপনার বাস্তবতায় জীবনের যে আর কি মানে আপনার যে বাস্তবতায় নিয়ে যে আর কি ছন্দ হয় বা আপনার পরিবেশকে নিয়ে যেসব ছন্দ লেখা হয় বা আর কি ব্যাখ্যা করা হয় তো আমি সেই সব আর কি পড়তে বা আর কি ভালোবাসি